কই আমি তো সেরকম দেখছি না বাড়িতে এসে তো ঠিকঠাক করে প্রাইভেটে কী করে সেটা সে তো আমি জানিনি ব্যস্ত বাড়িতে এসে ঠিকঠাক করে তা ও ওখানে কী করছে ক্রিয়াকরণ করছে তাহলে আমরাও দেখছি আপনিও দেখুন কীভাবে করানো যায় বা কীভাবে শিখিয়ে নেওয়া যায় আরেকটু ভালো করে ভালোবেসে তাহলে আমরাও দেখব বাড়িতে কীভাবে করানো যায় সেই চেষ্টা আমরাও দেখছি বাড়িতে একটু বুঝিয়ে পড়িয়ে যে ও হুম যাতে মনোযোগটা আসে আপনিও বোঝান ঠিক আছে এর পরের ক্লাসে গিয়ে দেখব কী করছে

অসুস্থ ছিল